আমি জীবনতলা থেকে বলছি আপনি কি জোম্যাটোর ডেলিভারি বয় বলছেন আমি কিছু খাবার অর্ডার দিয়েছিলাম খাবারের সময় ছিল দেড় থেকে দু ঘণ্টা কিন্তু দু ঘণ্টার বেশি অধিক হয়ে গিয়েছিল কিন্তু খাবার এখনও আমার কাছে এসে পৌঁছায়নি আমি কি জানতে পারি কেন পৌঁছায়নি আমার কাছে আমি কমপ্লেন করতে চাই যে খাবার কেন আসেনি আমার কাছে আমার খুব খাবারটি জরুরি বাড়িতে আত্মীয় এসেছে এবং আমার খাবারটি খুব তাড়াতাড়ি লাগবে আমি কি সঠিক সময় এবং নির্দিষ্ট সময় জানতে পারি যে কখন খাবারটি আমার কাছে আসবে